ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি উৎসব সে উৎসবগুলি হল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবং ছাব্বিশে জানুয়ারী ভারতে প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সারা ভারতবর্ষে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয় প্রতিটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন হয় এবং সেদিনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকাকে সম্মান জানানো হয় এবং দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের সেদিনে আমরা স্মরণ করি এবং দিল্লি ভারতের রাজধানী দিল্লিতে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয় এবং ছাব্বিশে জানুয়ারী আমাদের যে প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবস পালিত হয় সারা দেশেই এটি একটি রাষ্ট্রীয় ছুটির দিন সারা দেশেই পতাকা উত্তোলন হয় এবং দিল্লিতে কুচকাওয়াজ সেনাবাহিনীর বিভিন্ন কসরত প্রদর্শিত হয় এবং কুচকাওয়াজের মাধ্যমে সব মাঠ পরিক্রমা লালকেল্লার পরিকল্প এলাকা পরিক্রমা করা হয় এই সারা দেশে এই উৎসব পালিত হয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা এই উৎসব পালন করি